আমার সাফল্যের জন্য আর্থিক সমস্যা প্রয়োজন বলে মনে করি দেখুন আপনি কোনো কাজ করতে প্রথমত আপনাকে সেই কাজ জানতে হবে তো আপনি সেই কাজের ভিত্তিতে আপনি তবেই সেই ষড়যন্ত্রের প্রয়োজন হয়ে উঠবেন যে না আপনি সেই কাজটা শিখেছেন তো আপনাকে প্রচুর অভিজ্ঞতার প্রয়োজন সাফল্য পেতে গেলে সাফল্য আপনি কীভাবে পাবেন সাফল্য তো আপনাকে কোনো একটা জিনিস বা কাজ আপনাকে ঠিকভাবে জানতে হবে আপনি যদি সেই কাজ ঠিকভাবে জানেন সেই জায়গায় গিয়ে পৌঁছান যেই কাজটা যাতে দরকার তবে সেখানে আপনি সাফল্য পাবেন আর জীবনে সাফল্য পাওয়াটাই বড়ো দরকার তো সাফল্য সবারই মধ্যে থাকা উচিত এবং করা উচিত তো এটাই